খেলোধুলো জীবনে কেন গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এটা একরকমের ডিসিপ্লিন তৈরি করে লোকজনের মধ্যে যেটা খুবই দরকার এখনকার জেনারেশন বা এখনকার লোকজনের জন্য সেইটা ব্যাপারটা হচ্ছে এখনকার সময়ের লোক একটাই জিনিস বা ম্যাক্সিমাম দুটোর থেকে তিনটে খেলা প্রেফার করে যেটা হচ্ছে বাস্কেটবল হয়ে যাক বা ফুটবল হয়ে যাক বা ক্রিকেট হয়ে যাক তো এছাড়া যেটা মোস্ট ডিসিপ্লিনড ফর্ম অফ স্পোর্ট আমার মনে হয় সেটা হচ্ছে ফাইটিং যে কোনো ফাইটিং স্টাইল যেটা স্ট্রেংথ বিল্ড করতে সাহায্য করে একটা ডিসিপ্লিন তৈরি করতে সাহায্য করে একটা রেগুলার ট্রেনিং পিরিয়ডের টাইম টেবল তৈরি করতে সাহায্য করে আর যেটা আমার বেসিক্যালি ফাইটিংয়ের জন্য আমার নিজস্ব একটা টাইম টেবল বা একটা স্ট্রেংথ ট্রেনিংয়ের টাইম টেবল আমার রয়েছে যেটা আমি খুব গুরুত্বপূর্ণভাবে ফলো করি প্রচারের জন্য পার্টিকুলারলি আমার দেশে মানে ভারতে যদি খেলা প্রচার করতে হয় লোকজনের যে কোনো একটা খেলার প্রতি সব ধ্যান দেওয়া পালটাতে হবে যেমন ভারতবর্ষে লোকে ক্রিকেট বা ফুটবল বা টেনিস এইসবই বেশিরভাগ সময় দেখা পছন্দ করে যেটা তাদের চেঞ্জ করা উচিত বিভিন্ন রকমের স্পোর্টস যেমন বক্সিং হয়ে গেল অনেক ভালো ভালো ফাইটার্স আমাদের ইন্ডিয়ায় রয়েছে ভারতে রয়েছে যেটা যা বা যাদেরকে প্রমোট করার জন্য খুব একটা বাজেট তৈরি হয় না কারণ সেটা খুব একটা লোকে দেখে না একমাত্র সেই কারণেই খুব ভালো ফাইটার্স অনেক সময় যারা হয় বা খুব ভালো প্লেয়ার্স অনেক সময় যারা হয় আমাদের ভারতবর্ষে তারা সুযোগ পায় না তো এটাকে চেঞ্জ করতে হবে এটাকে গভর্নমেন্ট একমাত্র চেঞ্জ করতে পারে কারণ যা বাজেট স্যাংশন হয় সেটা গভর্নমেন্ট করে তো এটাকে ফিক্স করার জন্য যদি তারা নতুন প্লেয়ারসদের সুযোগ দেয় নতুন স্পোর্টসদেরও সেরকম ভিউয়ারশিপ প্রদান করে তাহলে খুবই ভালো হয় আর দ্বিতীয়ত এটা গুরুত্বপূর্ণ একমাত্র এই কারণে যে এটা খুবভাবে খুবভাবে পড়াশোনার থেকেও বেশি আমি বলতে পারি একটা প্যাশন তৈরি হয়ে যায় লোকের মধ্যে আর এটা একটা খুবভাবে একটা ডিসিপ্লিন তৈরি করে লোকের মধ্যে তো একমাত্র এই জন্যই এটা খুবই গুরুত্বপূর্ণ আর প্রতি দেশের আর পেরেন্টদের আর ইন্ডিভিজুয়ালদের উচিত যে তারা কোনো রকমের খেলাধুলার প্রতি আকর্ষণ তৈরি করে আর একটা প্যাশন তৈরি করে যেটাকে তারা তাদের ইউজফুলনেস বা যে কোনো বিষয়ে তারা এটাকে ইউজ করতে পারে